হ্যালো হ্যাঁ কী বলছেন আপনি হ্যাঁ আছে ও ক কতো দামের লাগবে ও ভালোই আছে আপনি এসে দেখুন না ভালো কোয়ালিটির আছে এগুলো তেমন দা দামটা মানে আলাদা আলদা আছে আর কি ও ভালোই আছে আপনি কখন নেবেন আপনি তাহলে এসে দে দেখুন হ্যাঁ মালা চুড়ি চুড়ি কানের হাঁ নূপুরও আছে আছে মানে ভালোগুলা কিনতে যাবে দেড়শো হবে দুশো আছে আর খুব একটু একটু কমগুলা আছে একশো পঞ্চাশ ও তাহলে কিছু তাহলে দুশোরগুলা দুশোরগুলা নিন না ভালোই হবে না আমার দুপুরবেলাটা একটু ও বন্ধ থাকে তখন খাওয়া দাওয়া করতে হয় তো ও তখন একটু বন্ধ থাকে হ্যাঁ হ্যাঁ আসুন হ্যাঁ এসে দেখুন হ্যাঁ রাখুন